বলছি এটা কি ডাক্তার আকাশ শর্মা বলছেন আসলে আমি প্রিয়াঙ্কা বলছি গোদা থেকে আসলে আমার মানে কদিন ধরেই খুব শরীর খারাপ আর কি হ্যাঁ মানে পেটে লাগছে বমি বমি পাচ্ছে তো কি করা যায় একটু বলুন যে হ্যাঁ করিয়েছি আসলে সেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আর কি আমি বাড়িতেই থেকেই আমার রোগের চিকিৎসা করাতে চাই মানে যেখানে আমি রক্ত পরীক্ষা করিয়েছি সেখান থেকে বলেছে নাকি আমার জণ্ডিস হয়েছে আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ আচ্ছা তাহলে আপনার মানে আর আপনার ফিজ কত করে আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলুন তাহলে আচ্ছা না ওখানে গিয়ে আমি কি জিজ্ঞাসা করবো আর কি যে আচ্ছা তাহলে আচ্ছা বলছি এখন কি কোনো ওষুধ খাওয়া যাবে তাহলে আপনি একটু বলে দিন না কী কী ওষুধ খাওয়া যাবে আচ্ছা তাহলে কাল কখন গেলে মানে প্রথমেই মানে প্রথমেই নামটা লেখাতে পারবো ও আপনার চেম্বার কটা থেকে কটা অবধি খোলা থাকে যদি সাড়ে আটটার সময় আমি না গিয়ে পৌঁছাতে পারি বুঝতেই তো পারছেন শরীর শরীরটা খুব অসুস্থ আপনার চেম্বার কটা থেকে কটা অবধি খোলা থাকে আচ্ছা সন্ধ্যের দিকে খোলা থাকে না বলছি সন্ধ্যের থেকে আপনার চেম্বার খোলা থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে